আমি প্রথম সাঁতার শিখেছিলাম তখন আমার প্রায় চার থেকে কি পাঁচ বছর বয়স হবে খুব ছোটোবেলায় আমি সাঁতার কাটতে গিয়েছিলাম মানে আমার বাড়িতে বাড়ি থেকেই নিয়ে যেত তখন তখন প্রথম যখন আমরা শিখেছিলাম তখন ওই ডুব সাঁতার শিখে সাঁতার এমনি মানে সাঁতার যেগুলো হয় স্বাভাবিক মানুষ কাটে ওই সব সাঁতার কাটতাম জল থেকে ভয় তো সব মানুষেরই থাকে প্রথম তো একদমই জলে নামতেই চাইতাম না তারপরে হচ্ছে গিয়ে প্রতিদিন নিয়ে গিয়ে নিয়ে গিয়ে চান করিয়ে বা আমাকে হচ্ছে জলে ডুবিয়ে তবে হচ্ছে আমার জলের ভয় কেটেছে তারপরে সাঁতার কাটতে কাঁটতে এখন আর মনে হয় না যে ভয় আছে এখন তো জল দেখলে গরমের সময় জল থেকে উঠতেই ইচ্ছে করে না সারাক্ষণই মনে হয় জল ঘাঁটি একটু সাঁতার কাটি আর আমাদের সাঁতার হচ্ছে আমার বাড়ির লোক সবাই শিখিয়েছিলো আমার মা বাবা আমার দাদা ছিল আমাদের পাশের বাড়ির কাকা জেঠুরাও হচ্ছে এ গিয়ে আমাকে অনেক সাহায্য করেছিলো তখন প্রতিদিনই আমাকে সাঁতার কাটতে নিয়ে যেত গরমের সময় প্রত্যেক দিন হচ্ছে স্কুল ছুটির সময় আমরা সাঁতার কাটতে যেতাম আর আমাদের সাথে অনেক ছেলে মেয়ে একসাথে ওই একটা পুকুরে সাঁতার কাটতাম তো সেই জন্য খুব ভালোও লাগতো সাঁতার কাটতে সবাই মিলে একসাথে গিয়ে আমরা সাঁতার শিখতাম সেজন্য অনেক দিন অনেক সময় গেছে যে এইরকম আমরা সাঁতার শিখেছি আর এখন সাঁতার কাঁটতে খুব ভালো লাগে এখন আর কেউ নেই যদিও তবু এখন সাঁতার কাটতে এখন নিজে নিজে একারই ভালো লাগে একাই কাটি